হ্যালো

ভালো আছেন আপনার স্কুল কেমন চলছে ও কোভিড সিচুয়েশনে যে স্কুল বন্ধ ছিলো ছেলেমেয়েরা তো পড়াশোনা করে নি ওইটা কি আপনার স্কুলে মোটামুটি মেকআপ হয়েছে কেমন স্টুডেন্ট পাচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদেরও তো আমাদেরও তো সেই রকম হয়েছে তো অনেক স্টুডেন্ট জয়েন করেছে আবার জয়েন করে ঘুরতে চলে গেছে হ্যাঁ অনেক স্টুডেন্ট ছিলো তো দেখা সম্ভব হয় নি ফলে অনেকে পড়ে নি অনেকে দেখেছে তার ফলে কী হয়েছে কিছু জন একটু শুনেছে যারা একটু শুনেছে তারা একটুখানি পারছে আর যারা একদমই শোনে নি তারা একদমই বেকার কিছুই পড়ছে না নামে ক্লাসে উঠে গেছে কিন্তু কোনো লাভ হয় নি বুঝলে এর ফলে কী হয়েছে হুম হুম বাড়ির লোকজন হ্যাঁ ওয়াকিবহাল নয় একদম একদম তার ফলে কী হয়েছে স্টুডেন্টের যে হা ইয়েটা ছিলো যেটা ওদের পড়াশোনার যে মনোযোগই বলুন আর যে স্ট্যন্ডার্ড ছিলো সেটা অনেক কমে গেছে তার ফলে কী হয়েছে যে নতুন স্টুডেন্ট আসছে তাদেরকে আবার সেরমভাবে তৈরি করতে একটু সময় লাগছে তার ফলে একটু দেরি হচ্ছে এই এইভাবে এখন চলবে কিছু দিন এটাকে দেখি রিমিডিয়াল কিছু ক্লাস ফ্লাস দিয়ে যদি মেকআপ করা যায় আর কি আগের হ্যাঁ হ্যাঁ মেকআপ করে যদি করা যায় ঠিক আছে স্যার রাখছি তাহলে